হ্যাঁ কৃষকের আত্মহত্যা নিয়ে আমি কিছু ভাবনা শেয়ার করতে পারি আগেকার দিনে আপনারা শুনেছি বা এখনও শুনছি অনেক কৃষক না কি আত্মহত্যা করে এর কারণ হচ্ছে অনেকই কৃষকই নিজে কষ্ট করে অনেক টাকায় লোন বা অনেক টাকা লোনে দেখিয়ে এদিক থেকে নিয়ে কিন্তু কৃষিকাজ করে তো কৃষিকাজ করার পরে ঠিক মতো মুনাফা বা ঠিকমতো কিন্তু যে কি ফলনের ফসলের দাম সেটা কিন্তু পায় না এক্ষেত্রে ওরা কী করে নিজেকে নিজেকে নিজে নিজের প্রতি নিজে দেখে যে এর থেকে বা লোন শোধ করতে পারে না এমনকি নিজের সংসারও ঠিকমতো চালাতে পারে না এর জন্যই অনেকেই আত্মহত্যা করে হ্যাঁ সরকারের এক্ষেত্রে হস্তক্ষেপ করা উচিত বা এ বিষয় নিয়ে কিছু ভাবনা চিন্তা করা উচিত কারণ আমরা জানি যে কৃষক না থাকলে কিন্তু আমাদের পেটে ভাত উঠবে না এবার ভাত না উঠলে পরে আমরা কিন্তু আস্তে আস্তে কী হবো সেটা আমরা নিজেও জানি তো আমি এক্ষেত্রে বলবো সরকারের এক্ষেত্রে সরকারের এক্ষেত্রে ভালোভাবে হস্তক্ষেপ নেওয়া উচিত বা দেখা উচিত